কৃষকের আত্মহত্যা এড়াতে আমাদের এখানে হেল্পলাইনগুলি তেমনভাবে এখনও চালু হয়নি যদিও বা চালু হ আছে সেখানে কোনো রকমভাবে হেল্পলাইনে সুবিধা পাওয়া যায় না এখানে হেল্প পাওয়ার আগেই মান কৃষকেরা আত্মহত্যা করে বসে এবং কাউন্সেলিং সেন্টার অবশ্যই আছে সেখানে কোনো রকম সুবিধা পাওয়া যায় না সেখানে লোকের ব্যবহার ততটাও ভালো নয় কেউ গেলে ফিরিয়ে দেয় ফোন করলে ফোন রিসিভ ক্ না করেই কেটে দেয় এরকম হচ্ছে হেল্পলাইনের অবস্থা সরকারের কাছে বিনীত আবেদন যে হেল্পলাইনগুলো যেমন খুব তাড়াতাড়ি ও খুব সহজে মানে করে তুলতে পারে যার কারণে অনেক কৃষকের অনেক সুবিধা হয় এই হেল্পলাইনটি আসার জন্য এবং এই কৃষকের পরিবেরার পরিবারের কাছে একটা যদি কৃষক চাষ করতে করতে মারা যায় তাহলে সেই কৃষকের পরিবারের তো অনেকটাই কষ্ট বা অনেকটাই কষ্ট থাকে সেই ক কষ্টটা এড়াতে যেই কৃষক মাঠে ঘাটে প্রতিনিয়ত রোদে জলে বৃষ্টিতে ঝড়ে চাষ করছে তার সেই মানুষটাই যদি নিজে আত্মহত্যা করে বসে তাহলে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার মতো আর কোনো লোকজন থাকবে না তাহলে সেই কঠিন পরিস্থিতিতে তাদের পরিবার খুবই ভেঙে পড়ে এবং ত্ সে মানে খুব একটা ক কষ্টের মধ্যে দিয়ে সেই পরিবারের মানুষজনগুলো যায় তারা এটুকু ভাবে যে ও যে মানুষটি মারা গিয়েছে আমাদের মা স্ কা আমরা খাব কীভাবে বা আমাদের প্রতিনিয়ত চলবে কীভাবে বা যেই মানুষটি মারা গিয়েছে তার জন্যও অনেক কষ্ট পেয়ে থাকে সবাই